সাঁতার কাঁটার সময় সেভাবে কোনো বড়ো সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়নি তবে একবার যে নদীতে আমি সাঁতার কাটতে গেছিলাম সেখানে জল স্রোত মানে হঠাৎ বেড়ে যাওয়ায় আমি একবার প্রায় ডুবতে ব মানে ডুবতে শুরু করেছিলাম তো সেই মুহুর্তে আমাকে ওভারকাম আমি সেই মুহুর্তে নিজে কিছু করতে পারিনি আমার ওই নদীতে একজন যারা কয়েকজন ছিলেন আশেপাশে তারা আমাকে সেই মুহুর্তে উদ্ধার করেন তো এই চ্যালেঞ্জটাই একবার আমার মনে আছে যেখানে আমার সাথে এরম ঘটনা ঘটেছিলো